হ্যালো দেবু কেমন আছিস রে হ্যাঁ ভালো তোর বাড়ির সব ভালো হ্যাঁ আমারও বাড়ি সব ভালো আছে হ্যাঁ বলছি তোর রবিবার ছুটি আছে তো তাহলে যাবি না কি কোথায় বেড়াতে একটু এই সারা দিন কাজ করে করে একবেলা ছুটি থাকছে না বিরক্ত লেগে যাচ্ছে ভাও লাগছে না চ না ঘুরে আসি কোথাও

তাহলে চ পুরুলিয়া চ পুরুলিয়ায় এক দিনের জন্য ঘুরে আসি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে নেবো আমি আমি সাঁতরাগাছি থেকে উ উঠবো তুইও সারে সাঁতরাগাছি থেকে আসবি ট্রেন ধরবো তাহলে সকাল সকালই একটু যাবো ওই মোটামোটি ধর না সাতটা আটটার দিকে যে ট্রেনটা আছে সেই ট্রেনটায় যেতে হবে ওখানে দিয়ে তারপর আর বলছি ছেলেগুলোকে নিয়ে যাবি না কি ওরাও তো বাড়িতেই থাকে হ্যাঁ তাহলে ভালোই হবে একসঙ্গে ঘোরাও হবে ওরাও তো বাড়ি থেকে বেরোতে পারে না আর ওখানে গিয়ে তো সুভাষদা আছে সুভাষদার হোটেলে পরিষ্কার থাকা খাওয়া হয়ে যাবে অসুবিধেও নেই আর ওদিকে সেরকম হয় আরেকটু পাহাড়গুলো ঘুরে নেবো পাহাড়গুলো আছে ভালো লাগবে ছেলেমেয়েগুলার ঠিক আছে ওদিকে হ্যাঁ ওদিকে তাহলে একদম আটটা স আটটার সময় রেডি হয়ে থাকবি তাহলে কাল কালকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে